কাল আমার বাড়িতে আমার মা বাবা এবং মাসি ঘুরতে এসেছে সেই জন্য আমি একটি বোলেরো বুক করতে চাই যেটি আমাদের কে নিয়ে দেউলঘাটা মন্দিরে নিয়ে যাবে এইখানে দেউলঘাটা মন্দির হচ্ছে একটি দর্শনীয় স্থান আমার মা বাবার ইচ্ছে সেখানে যাবে সেক্ষেত্রে আমি তাই একটি গাড়ি বুক করতে চাই তাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আপনারা যদি দয়া করে আমাকে জানান যে এখানে বোলেরো গাড়ির দাম কত হবে এবং এ এটা আমার বাড়ির থেকে ঠিক কতটা দূরে মানে কিলোমিটার অনুযায়ী তো টাকা হবে যদি কিলোমিটারটা বলতে পারেন তাহলে টাকার হিসেবটা বুঝতে পারি এবং তারপরের দিনও আমাদের অযোধ্যা যাওয়ার কথা রয়েছে তো আমরা ভাবছি যে অযোধ্যার জন্যেও এই গাড়িটিই বুক করবো